হ্যালো আমি খুশিদা বলছি বৃদ্ধ বৃদ্ধ পিতামাতার জন্য আধার কার্ড করতে চাই প্রত্যেকদিন হ্যাঁ প্রত্যেকদিন কি আধার কার্ড হয় আধার কার্ড করতে কি কি লাগে

হুম হ্যাঁ কত কত টাকা লাগবে হুম আর নয় আমাকে বিনা আমাকে বিনা লাইনে করে দিন

আমি প্রশংসা করছি তাই হ্যাঁ হ্যাঁ সোমবার দিন যাব

হ্যাঁ